তো সকালে ঘুম থেকে উঠে আমি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিতে নাচি আর ব্যায়াম প্যায়াম করি এবং বেলা হলে বেলার সঙ্গে যখন আমার মুড ভালো থাকে তখন আমি ওয়েস্টার্ন করি ব্রেক ড্যান্স করি তো আর যখন মন খারাপ থাকে তখন আমি বিভিন্ন রকম দুঃখের গানে নাচি আর এইভাবে নাচকে আমি নাচি তো সকালে আলাদা রকম বিকালে আরেক রকম দুপুরে আলাদা রকমভাবে নিজেকে নানাচ নিয়ে আমি তৈরি হচ্ছি তো এই নাচ নিয়ে আমি যেন আরো ওপরে যেতে পারি ও নাচের রুটিনে আরো কিছু আমি ব্যায়াম যোগ ব্যায়াম করছি তো নাচকে আমি এইভাবেই এ করতে চাই